আমি যেসব পশু পাখি বাড়িতে পালন করি সেগুলির যত্ন আমি সাধারণত একাই নিয়ে থাকি এছাড়াও আমার দুজনকে রাখা আছে তারাও যত্ন নেয় আমি এই গবাদি পশুগুলিকে পালন করি এবং সেখান থেকে আমি কিছু অর্থ উপার্জন করি এছাড়াও আমি এদেরকে রাখি একটা বড় চালাঘরের মতো বা গোয়াল ঘরে তার ফলে কী এখানে স্বাস্থ্যবিধি যথেষ্টভাবে মানা হয় তার কারণ সেখানে যথেষ্ট বাতাসের সরবরাহ থাকে এবং পশু পাখিগুলি যাতে ভালো থাকে তার জন্য যেই চালার মধ্যে তারা থাকে বা গোয়াল ঘরে থাকে তার টিনের চালা সেই টিনের চালার ওপরে খড় দেওয়া থাকে তার ফলে গরমের সময় অতিরিক্ত গরম হয় না বা শীতকালে বাতাস চলাচলের জন্য যে জানালাগুলি বড় বড় জানালাগুলি দেওয়া থাকে সেগুলি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় এর ফলে গরু ছাগলগুলি বা এই গবাদি পশুগুলি খুব সহজেই এবং আরামে থাকতে পারে এইভাবে আমি পশুপালন করে থাকি এবং এইভাবেই তাদের যত্ন নিয়ে থাকি